মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বা কোনো অপরিচিত স্থানে আগেকার দিনে মানুষ যাওয়ার জন্য ভিন্ন ভিন্ন যানবাহনের ব্যবহার করেছে যেমন রিক্সা টোটো কিন্তু এখন সেই সব সংস্থার বদলে কিছু কিছু সংস্থা কয়েক শো গাড়ি বা কয়েক হাজার গাড়ি নিয়ে একটা সংস্থার ওপরে ভাড়া দিয়ে গাড়ি চালান সেটাতে সুবিধা কী এটাতে আগে থেকে বুকিং করা যায় এবং বা ওখানে যে ভাড়ার তালিকা দেয়া থাকে সে তালিকা অনুযায়ী আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া খুব সহজেই ভাড়া সম্বন্ধে আমরা পরিচিত হতে পারি এবং খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি এতে যেমন অনেক সুবিধাও মানুষের করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ অসাধু ড্রাইভার এর কবলে পড়ে বেশি টাকা চায় এই টাকা চাওয়ার জন্য অনেক সময় অনেক ক্ষেত্তে আমাদের অসুবিধার মুখে পড়তে হয় তর্ক বিতর্ক হয়ে যায় কোনো কোনো সময় মানুষের মধ্যে খারাপ ব্যবহারও পেয়ে থাকি বেশি টাকা চাইলে আমরা সরাসরি এজেন্সির কাছে অভিযোগ করতে গিয়ে অনেক সময় কল তারা ধরতে পারেন না বা কোনো কারণবশত কল মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি না এতে সাধারণ মানুষের যোগাযোগ পো নিত্য নৈমিত্তিক যাতায়াতের কিছুটা ভোগান্তি হয় তাছাড়া কোনো না কোনোভাবে যদি আমরা সরাসরি ওখানে অভিযোগ করতে পারি ড্রাইভারের শাস্তি হয় এটাই আমরা চাইব আজকের দিনে বড়ো বড়ো শহরে এ ক্যাব বা ওলা বা উবের চলছে এই সংস্থাগুলোর মাধ্যমে মানুষ যেমন উপকৃত হয় এবং সেসব ড্রাইভার বা যারা গাড়ি চালান তাদেরও সৎ হওয়া দরকার আর আমাদেরও ওই ক্যাব চালকের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া উচিত এই ক্যাব চালকরা অনেক সময় অনেক বেশি টাকার চাহিদা চায় এই চাহিদা মেটাতে গিয়ে অনেক সময় আমাদের পকেটে অনেক টাকা খসাতে হয় কিন্তু আমরা আগে থেকেই তো দেখে নিয়েছি যে কত টাকা দিতে হবে এই জায়গাটার জন্য সেক্ষেত্রে আমাদের অনেকটাই অসুবিধা হয়